মার্শাল আর্ট প্রশিক্ষণে আমার সব থেকে স্মরণীয় মুহূর্ত হল যে মুহূর্তে আমি আমার রাজ্যস্তরে একটি প্রতিযোগিতাতে ব্ল্যাক ব্লেট পেয়েছিলাম এই প্রতিযোগিতায় ব্ল্যাক বেল্ট পাওয়ার পিছনে যার অনবদ্য অবদান ছিল তিনি হচ্ছেন আমার শিক্ষক ছাত্রজীবনে আমি যখন মার্শাল আর্ট শিখতাম আমার শিক্ষকের কাছে তার কাছে প্রচণ্ড মার খেয়েছি বকা খেয়েছি সেই মুহূর্তে আমার মনে হয়েছিল যে আমি এই সকল করবো না আমি এই সকল ছেড়ে দিয়ে অন্য কোন কিছুর প্রশিক্ষণ নেবো কিন্তু আমার শিক্ষক আমার গুরু ওনার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমি যেভাবে নিজেকে তৈরি করেছিলাম বর্তমানে তারপর রাজ্যস্তরে খেলি জেলাস্তরে খেলি জেলাস্তরে বিজয়ী হবার পরে আমি রাজ্যস্তরে যাই এবং রাজ্যস্তর থেকে আমি যে মুহূর্তে ব্ল্যাক ব্লেট অর্জন করেছিলাম সেটি হলো আমার জীবনের সবথেকে স্মরণীয় মুহূর্ত এবং তারপরের দিনই আমার কাছে জেলাস্তর রাজ্যস্তর সমস্ত জায়গার থেকে আমাকে অভিনন্দন জানানো হয় এবং কিছুদিন পরে আ আমি আবার আমার দেশে যেটা হয় ন্যাশনাল স্তর যেখানে প্রত্যেক রাজ্য থেকে প্রতিযোগীতারা আসবে এবং তাদের সাথে যখন আমার প্রতিযোগিতা হবে সেটি হচ্ছে আমার জীবনে সবথেকে বড় অ্যাচিভমেন্ট